আচ্ছা আপনি তো বললেন সাঁতার কাটা ক্রিকেট খেলা এগুলোর বাইরে কীভাবে আমি সমায় কাটাই এগুলোর বাইরে যদি সমায় কাটাই বলেন তাহলে চলচ্চিত্র দেখা গান শোনা এগুলোর মাধ্যমেও সময় কাটাই চলচ্চিত্র দেখায় একটা জিনিস লক্ষ্য করে থাকবেন গল্প বই পড়লে ইন যেমন ধরুন চাঁদের পাহাড় যদি বলি চাঁদের পাহাড় বই যদি পড়ে শেষ করতে বলা হয় তাহলে দেখা যাবে যে অনেক সময় লাগবে সেই মুহুর্তের জন্যে অতো সময় তো দেয়া প্রয়োজন মানে দেয়া সম্ভব নয় একটা এক ঘন্টার ধরুন সমায় পেলাম আমি সেক্ষেত্রে আমি যদি সেইটা কোনো বইয়ের মাধ্যমে দেখতে পাই যেমন ধরুন চাঁদের পাহাড় বই যেটা উঠেছিল সেটা অল্প সমায়ের মধ্যে কিন্তু উপভোগ করা যায় সেই চলচ্চিত্রটা দেখে আর যদি বলেন যে ধরুন আজ মন খারাপ আজকে কিছু ভালো লাগঝে না তখন আমরা করি কী যে একটু গান শুনে নিলে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই মনটা অনেকটাই ফ্রি হয়ে যায় এছাড়া তো এই এখন ধরুন বর্ষাকাল বর্ষাকালে বৃষ্টি হচ্ছে এখনো সেই বাচ্চাদের মন চলে আসে সেই ভূতের গল্প ওই কার্টুন এগুলো দেখে একটু মনটাও ঠিক হয়ে যায় এবং ভালো লাগে আর যদি বলেন যে আরো কীভাবে সেক্ষেত্রে বলবো যে বিভিন্ন রকমের ওক্ষেত্রে ছবি বা আরো অনেক কিছুই রয়েছে যেগুলো দেখে আমরা সমায় কাটাই বা আমি সমায় কাটাই